আমি সকালে সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠি তারপরে বাথরুম যাই বাথরুম গিয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে এসে ব্রাশ করি ব্রাশ করার পর আমার চার বছরের ছোটো বাচ্চা আছে তাকে তুলি তাকে তুলে রেডি করি তাকে স্কুলের জন্য রেডি করি তাকে ব্রাশ করাই তারপর তাকে বাথরুমে নিয়ে যাই আর তারপর ছেলের ব্যাগটা গুছিয়ে দিই ড্রেস পরাই খাবার খাওয়াই টিফিন ভরি ছেলেকে স্কুলে দিয়ে আসি স্কুলে স্কুলে যাই পনেরো মিনিটের হাঁটা পথ হাঁটতে যাই তারপর ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আবার বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে ঘরের কাজ সামলাই রান্না বান্না করি সবজি কাটি সবজি কাটার পর টিফিন বানাই টিফিন বানানোর পর টিফিন বানানোর পর দিয়ে রান্না করি রান্না সেরে কিছুটা সামলে নিয়ে তারপরে স্নান সারি স্নান সেরে আবার স্কুলে যাই ছেলেকে আনার জন্য নটাতে ছেলের স্কুল শেষ হয় স্কুল শেষ হয়ে যাওয়ার পরে ছেলেকে নিয়ে বাড়ি ফিরি বাড়ি ফেরার পরেতে ছেলে ভালো করে হাত পা মুখ আমি বাচ্চাকে ধুয়ে দিই জামা প্যান্ট ছাড়িয়ে দিই তাকে খাবার তাকে খাবার খাওয়াই তাকে তাকে খাবার খাওয়াতে গিয়ে তাকে খাবার খাওয়াই তাকে খাবার খাওয়াতে গিয়ে সে একটু খেলা করে আমি আবার একটু ঘরের কাজ সামলে নিই একটু রান্না সামলে নিই রান্না সামলে রান্না টান্না সামলানোর পরেতে আমি রান্না টান্না সামলানোর পরেতে আবার ছেলেকে একটু পড়াতে বসাই পড়াতে বসানোর পরেতে আমি দুপুরের খাবার খাওয়াই সবাই মিলে আমরা খাবার খাই তারপরে ঘুমিয়ে যাই ঘুম থেকে ওঠে বিকেলের দিকে একটু বাগান পরিচর্যা করি বাগান পরিচর্যা করার পরেতে আমি আবার সন্ধে রাতের খাবার বানাই রাতের খাবার কিছুটা সামলে নিয়ে ছেলেকে পড়তে বসাই পড়তে বসিয়ে খাবার খাবার খেয়েই ছেলেকে খাইয়ে দিয়ে আমরা সবাই মিলে খাই আমরা আবার ঘুমিয়ে যাই এই হলো আমার সারা দিনের কাজ